যদি কথা হয় একটা স্মরণীয় আরোহণ ট্রিপের কথা তো বলতে পারি আমি একবার ঘুরতে গিয়েছিলাম বাসন্তী নামক একটা জায়গাতে নদীর ওপারে দুটো নদী পেরোতে হয় এখান থেকে নদী পেরিয়ে গিয়েছিলাম সেকানে খুবই খুবই অ্যাডভেনচারাস যেটাকে বলে খুবই রোমাঞ্চকর একটা জায়গাতে গিয়েছিলাম যেখানে এপারে জঙ্গল এপারে নদী এপারে বাড়ি ঘর কত কিছু দেখেছি চারিদিকে মানুষজনের তেমন উন্নত হয় নি সেমন ওখানে তা সেখানে গিয়েছিলাম আমার দুই বন্ধুর সাথে তা দুই বন্ধুর মধ্যে দুই বন্দুর মধ্যে একটু ভেদবিভেদ ছিলো কিন্তু সেটা পরে আর পরবর্তীকালে আমাদের মধ্যে ঠিক হয়ে গেছলো আমি সেটা ঠিক করে দিয়েছিলাম কারণ ওখানে সবার মাঝবয়েসী ছিলাম আমি একজন বড়ো ছিলো একজন ছোটো ছিলো আর মাঝবয়েসী ছিলাম আমি তা তাদের বিভেদটা আমি ভেঙে দিয়েছিলাম সেই বিভেদটা ভাঙার পিছনেও একটা কারণ ছিলো সেই রহস্যময় কারণটা এটাই যে সেখানে গিয়ে একটা আমরা একটা ভয়ের সম্মুখীন হয়েছিলাম যে এমন একটা জায়গায় গেলাম যেখানে যেখানে মানুষজনেরা খুবই কম দোকানপাট সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তেমনভাবে ওখানে কারেন্টও পর্যন্ত এখনো পৌঁছায় নি ইলেকট্রিক তেমন ওখানে এখনো পর্যন্ত হেরিকেনের আলো জ্বলে মোমবাতি জলে লম্ফ জ্বলে সেখানে সেইভাবে বৈদ্যু বিদ্যুৎ পৌঁছায় নি যাই হোক আমরা সেখানে গেলাম গিয়ে খুব সুন্দরভাবে কাটালাম সময় ঘুরলাম নদীতে ঘুরলাম এদিকে এখানে ঘুরলাম ওখানে ঘুরলাম খেলাম দেলাম খুবই খুবই এনজয় করলাম খুবই উল্লাসি উল্লসিতার সাথে কাটালাম এক দিন পরের দিন পরের দিন হটাৎ আমরা আমাদের যে বাইক সাইকেল ছিলো সেই বাইক সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণের জন্য তা বেরিয়ে আমরা একটা ভয়ের সম্মুখীনে পড়েছিলাম দেকলাম হটাৎ দূরে একটা মেয়ের চিৎকারের আওয়াজ আসছিলো সেই চিৎকারের আওয়াজটা চিৎকারের আওয়াজটা খুবই খুবই খুবই আস্তে আস্তে আসছিলো খুবই দূর থেকে তা আমরা তৎক্ষণাৎ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তৎক্ষণাৎ বাইক সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি একটা মেয়েকে দুটো ছেলে ধরে হরণ করে তুলে নিয়ে যাচ্চে তো আমরা তিন বন্ধু যে দুই বন্ধুর মধ্যে খুব ঝামেলা ছিলো সেই বন্ধুর মধ্যে যে ছোটো ছিলো সেই ছোটো বন্ধুক বন্ধুর একটু আঘাত হয়েছিলো তা সেই কারণে আমাদের যে বড়ো বন্ধু ছিলো সেই বন্ধু খুবই রেগে গেছিলো খুবই খুবই ক্রোধ তার মধ্যে যে রাগ সৃষ্টি হয়েছিলো সেই দিনই আমি দেখলাম আমিও গেলাম গিয়ে খুব দুম দাম পেটানি শুরু করে দিলাম সেই দুটো ছেলেকে সেই দুটো ছেলে ছুরি ছুরি বের করেছিলো তাদের কাছে অস্ত্র ছিলো কিন্তু আমরা চেল্লামিল্লি করাতে চারিদিকে লোকজনেরা চলে এলো আর সেই সময়ের কাছ সেই সময় খুব একটা ভালো জিনিস ঘটেছিলো এটাই যে তার কাছ থেকেই খুব কাছ থেকে একটা পুলিশ গাড়ি যাচ্চিলো ভাগ্য ভালো যে আমাদের ওই পুলিশ গাড়িটা খুবই সহায়তা করেছিলো তো আমরা সেই গ্রামের একটা মেয়েকে বাঁচালাম মেয়ের মান সম্মান রক্ষা করলাম তাতে আমাদের খুবই সবাই বাহবা দিলো এবং এই ট্রিপ থেকে একটা জিনিস আমি খুব ভালো শিখেছিলাম যে এই ভ্রমণে যে কখনো নিজেদের মধ্যে ভেদ বিভেদ করে নিজেদের মধ্যে আমরা যে ভেদ বিভেদ করি সে ভেদ বিভেদটাকে যদি পরবর্তীকাল আরও বেশি বারাবারি করিয়ে ফেলি তো সেই ভেদ বিভেদটা একটা শত্রুর তালিতে পৌঁছায় কিন্তু কোনো একটা জায়গাতে যদি সবাই একসাথে গিয়ে সে ভেদ বিভেদ হলো হোক আমাদের মধ্যে কিন্তু একটা জাগায় গিয়ে যখন সবাই উল্লাস করি তখন সেই ভেদ বিভেদটা আমাদের মধ্যে থাকে না এই হচ্ছে আমার জীবনে সব থেকে ভয়ের সময় আমি কাটিয়ে এসেছিলাম